পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ছাব্বিশে জানুয়ারি এটি আমাদের প্রজাতন্ত দিবস দোসরা অক্টোবর গান্ধিজির জন্মদিন পঁচিশে বৈশাখ কবিগুরু রবি ঠাকুরের জন্মদিন পঁচিশে মে নজরুল ইসলামের জন্মদিন